ব্যবসা বলতে অনেক ব্যবসা রয়েছে যেমন হচ্ছে আলু ব্যবসা আলু ব্যবসা হয় হ্যাঁ আলু ব্যবসায় যেমন কৃষিরা কৃষকরা যখন মাঠে চাষ করা হয় সেইটি হাল ফার্স্টে হাল করা হয় হাল থেকে বিষ এবং ইউরিয়া সবরকমই ছড়াতে হয় ছড়ানার পর সেইটি সেইটি অনেক যত্ন করে লাগানো এবং ওষুধ দেওয়া হয় ওষুধ দেওয়ার পর সেইটি সেইটি খোলা হয় খোলার পর যে কোনও ব্যবসাদার এসে সেইটি ইঁ দাম করে সেইটি নিয়ে নিয়ে নিয়ে নেয় তারপর রয়েছে যেমন বাদাম বাদাম লাগানো হয় বাদামে অনেক কিছু পাওনা বা জলে পরিশোধ হয় সেইটি ইঁ করার পর সেই বাদাম বাদাম ওঠার পর অনেকই রয়েছে বাদাম ওঠার সময় সেই অনেক ব্যবসাদার এসে সেই বাদাম ছিঁড়া বাদাম ছেঁড়া হয় হ্যাঁ অনেক লোক বা অনেক অনেক মনীষ এবং চাষি নিয়ে বাদামগুলি ছিঁড়া উপড়ানো করা হয় করার পর সেইগুলি ইঁ রোদে শুকোনা হয় শুকোনার পর সেইটি ব্যবসাদাররা এসে এসে নিয়ে যায় তারপর রয়েছে যেমন হচ্ছে কোনও তিল এবং রয়েছে ধান যেমন ধানের সিজনে ধানের সিজনে যেমন ফার্স্টে জল করে কাদা করা হয় কাদা করার পর সেইটি ইঁ সেইটি অনেক চাষিরা যত্ন করে চাষ করে করার পর সেই সেইটি তিন মাস পর যখন ধানটা বা তিন মাস এবং পাঁচ মাসও থাকে করার পর সেই পাঁচ মাসের ধানটি ইঁ অনেক অনেক যত্ন করে এবং জলে জল দেওয়া হয় জল দেওয়ার পর আকাশ থেকেও অনেক সময় জল হয়ে থাকে সেই জন্য চাষিদের খুব ভালো হয় কিন্তু জলেরও প্রয়োজন হয় মিনি থিকে পাওনা হয় পাওনার পর সেইটি ইঁ সেইটি কাটে বা মেশিন এবং হাতে কেটে সেইটিকে শোকোনা হয় শোকোনার পর সেইটি ব্যবসাদাররা আসে আসে দিয়ে দেখে ধানটি খুব ভালো হলে বেশি টাকায় বিক্রি করা হয় আর যেমন রয়েছে রাইস রাইস এবং তেল তেল ব্যবসা সেই তেল ব্যবসা রয়েছে